ষোলো হাজার একশো বাষট্টি একুশ হাজার দুশো বাহান্ন পঁয়তিরিশ হাজার তিনশো বাষট্টি চল্লিশ হাজার চারশো ছেচল্লিশ তেতাল্লিশ হাজার দুশো তেইশ